আমরা পশ্চিমবঙ্গে বাস করি তা আমাদের যে স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সব আছে তা মোটামুটি আমাদের বাংলাতেই কথা আলোচনা হয় ঠিক আছে বাংলার মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারি আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে হিন্দি ইংরাজি অতটা প্রচলন নেই তা আমাদের পশ্চিমবঙ্গে যে বাংলা আমরা ছেলেমেয়েদেরকে যে স্কুলে ভর্তি করেছি তা আমরা বাংলা ভাষাতেই আমাদের স্যারদের সঙ্গে কথা বলতে হয় কারণ হচ্ছে হিন্দি আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে নেই আছে কিন্তু কেউ বাংলায় হিন্দি বলতে পারে না যার জন্যে আমরা বাংলাতেই স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম সব স্কুলেতেই আমরা স্যারেদের সঙ্গে বাংলায় কথা বলি তা বাংলা স্যাররা বুঝতে পারেন যার জন্যে আপনাদের স্যাররাও বলেন বাংলাতে বলো এখানে পুজো অর্চনা যেগুলো হয় ঠাকুর তা আমাদের সব বাংলাতেই সব কথাবার্তা বলতে হয় ঠিক আছে আর বাংলা ছাড়া আমরা এখানে হিন্দি ইংলিশ হচ্ছে প্রচলন নেই তাই জন্য বাংলায় আমাদের কথা বলতে হয়